বাংলা ভাষা পৃথিবীর যত প্রচলিত ভাষা আছে তার মধ্যে সবথেকে সুমিষ্ট ভাষা তাই তো বিভিন্ন সময়ে ভিন্ন ভাষাভাষীরাও বাংলা ভাষা শিখতে আগ্রহ দেখিয়েছেন এবং বাংলা ভাষা শিখেছেনও তবে তাদের এই বাংলা ভাষা শেখা এবং বলার মধ্যে কিছু ব্যাকরণগত ত্রুটির জন্য ভাষার অপভ্রংশ তৈরি হয়েছে তাছাড়া ভিন্ন ভিন্ন উপগোষ্ঠীর মানুষ তারা তাদের নিজেদের মতো করে বাংলা ভাষা উচ্চারণ করে থাকেন যেগুলিকে আমরা আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে থাকি আবার আমাদের উচ্চারণগত ত্রুটির জন্য ক্রমে বাংলা ভাষার ভিন্ন ভিন্ন উপভাষা সৃষ্টি হয়েছে